এখানে খেলা হলে কোনো যদি ঝামেলা হয় তখন আমরা নিজেদের কমিটি গঠন করি তো ওই গঠনে যখন খেলাধুলার ঝামেলা যখন মেটাতে না পারি তখন আমরা লোকাল থানাকে জানাই